বাগান তৈরি করার জন্য সবচেয়ে আগে যেটা লাগে সেটা হলো কোদাল কোদাল আমাদের মাটি কোপানোর জন্য লাগে মাটি কুপিয়ে তারপর সেই গাছটা লাগানো হয় সেই জন্য কোদাল লাগে তারপর লাগে বালতি জলের মগ গাছে জল দেবার জন্য বালতি লাগে এবং পাসুনি লাগে ছোট পাসুনি লাগে ছোট গাছের গোড়াগুলোর মাটি আলগা করার জন্য পাসুনি লাগে এ এবং সেদিক থেকে আবার জল দিয়ে জল দেবার জন্য ও আমি বোতলকে নিয়ে বোতলের মুখটা ছ্যাঁদা করে সেইরকমভাবে ছোট ছোট গাছে দেবার জন্য বোতলও ব্যবহার করে থাকি বা স্প্রে মেশিন স্প্রে মেশিন লাগে এ গাছের গোড়ায় বা গাছের পাতায় যদি পোকামাকড় ধরে যায় সে দিক থেকে এ ওষুধ স্প্রে করার জন্য স্প্রে মেশিনও লেগে থাকে এ বা হচ্ছে কাস্তে লেগে থাকে কাস্তে লেগে থাকে বাগান পরিষ্কার করার জন্য ঘাস আবর্জনা পরিষ্কার করার জন্য কাস্তে লেগে থাকে বা এখন ঘাস কাটার জন্য এখন মেশিনও বেরিয়ে গিয়েছে তো সেই মেশিনেও ঘাস কাটা যায় আয় তো হচ্ছে এই সরঞ্জামগুলোই লেগে থাকে বাগান তৈরি করার জন্য